আমার মধ্যে বিশেষ কিছু গুণ না থাকলেও কিছু কিছু গুণ আমার মনে হয় আছে যেমন প্রথমত আমি রান্না করতে খুব ভালোবাসি যে কোনও নতুন কোনও রেসিপি বাংলার রান্না শুনলেই মনে হয় নতুনত্বভাবে মানুষকে খাই খাওয়াবো ভালোবাসবো যতরকমভাবে সবসময় চিন্তা হয় কীভাবে নতুনত্বভাবে রান্না করে আমি মানুষকে খাওয়াবো খুব ভালো লাগে রান্না করতে কেউ যদি প্রশংসা করে নাম করে তখন আমার আরও ভালো লাগে রান্না করতে তাছাড়া আমি আরেকটা জিনিস ভালোবাসি বাচ্চাদের পড়াতে আমি ছোট থেকেই বাচ্চাদের পড়াই আজও পড়াই কোনও বাচ্চা যদি একটু ভালো করে পড়ে গরিব হোক বড়লোক হোক আমি অনেকের হেল্পও করি ভালোবাসি পড়াতে সেই বাচ্চাদেরকে মানে আরও কীভাবে মানুষ করে তুলবো কীভাবে আরও ভালো পড়বে প্রথম থেকেই পড়াশোনা করতে নিজেও ভালোবাসি পড়াতেও খুব ভালোবাসি এস তাছাড়া আমি পুজো করতে খুব ভালোবাসি ঠাকুর দেবতার পুজো করি মালা করি প্রত্যেকদিন প্রত্যেক ঠাকুরকে সাজাতে ভালোবাসি হ্যাঁ এছাড়া আমি একটা জিনিস ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি বাড়িতে বাড়িতে আমি বাড়িতে প্রচুর টবে গাছ লাগাই প্রত্যেকদিন বিকেল হলে গাছে জল দিই এছাড়া বাড়িতের মধ্যে আমি খুব সুন্দর সাজিয়ে তুলি দেখতে ভালো লাগে বাড়িতে গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি রকম রকম গাছ হলে কেটে পরিষ্কার করে বিকেলবেলায় জল দিই গাছ লাগাতে আমার খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে বিকেলবেলায় ঘুরলে গাছগুলো দেখলে বেশ মনটাও পরিবর্তন হয় তাছাড়া আমি গল্প করতেও খুব ভালোবাসি গল্প বলতেও ভালোবাসি আমি অনেকরকম গল্প জানি ছোটোর থেকে অনেক বাচ্চাদের গল্প বলি মাঝে মধ্যে একটু গল্প লিখিও গল্প লিখতেও আমার খুব ভালো লাগে সবসময় যে সবসময় গল্পটা প্রিয় হয় ভালো হয় তাও নয় কিন্তু আমি গল্প লিখতে ভালোবাসি এবং গল্প বলতেও খুব ভালোবাসি এটাই আমার হচ্ছে সবচেয়ে বড়